আমাদের স্থানীয় চ্যানেল বলতে আমরা তো বাংলায় বাস করি এখানকার বাংলা মিডিয়ার যে চ্যানেলগুলো আছে সেগুলি যেবন যেমন এ বি পি আনন্দ স্টার বাংলা এরকম যে বাংলা চ্যানেলগুলো আছে সেই কথাগুলোই বলছি আর কেন্দ্রীয় সংবাদ মাধ্যম মানে দিল্লিতে যে হিন্দি এবং ইংলিশ যে সংবাদগুলো সেগুলিই বো বোঝানো হচ্ছে এদের ভিতরে ডিফারেন্স কিছুই নেই দু দুটো চ্যানলেই সংবাদ দেখায় আমি এদের ভিতরে যে ডিফারেন্সগুলো অনুভব করি বা বুঝি সেগুলো আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মানে স্থানীয় সংবাদের যে নিউজ চ্যানেলগুলো সেগুলো সবসময়ের জন্যে বিরক্তিকর ওই রাজনীতির খবরগুলোই দেখায় এবং কিছু মানুষকে এক জায়গায় বসিয়ে ডিবেট তৈরি করে যেগুলি একদম অস্বস্তিকর জিনিস সবাই ঠিকঠাক ভালোই লাগে না পছন্দ করে না প্রায় একঘেয়েমি এক রকমই হয়ে যায় হিন্দি চ্যানেলগুলো বা কেন্দ্রীয় নিউজ চ্যানেলগুলো সেরকমই ডিবেট করে কিন্তু সেগুলো বিভিন্ন টপিকস নিয়েই করে যেমন সবসময় যে রাজনীতিক ব্যাপারগুলো নিয়ে হয় তা নয় কিন্তু দেশের নিরাপত্তা সাধারণ জনগণের চিন্তা ভাবনা তাদের ভালো দিকটা তুলে ধরা

দেশের খাদ্যের অভাব হলেও তারা সেটা জানিয়ে দেয় হ্যাঁ যখন কোনো দেশের বিপদ আসছে যেমন বিশেষ করে জঙ্গিদের আক্রমণ কিংবা সে ব্যাপারে তারা আমাদের বিশেষভাবে সচেতন করে এবং বিভিন্ন যে বড় বড় প্রাকৃতিক দুর্যোগগুলো আসবে কিংবা আসার সম্ভাবনা আছে তার থেকেও আমাদের কিন্তু বিশেষভাবে সতর্ক করে দেয় আমাদের স্থানীয় চ্যানেলও দেখায় এই প্রাকৃতিক বিপর্যয়গুলো কীভাবে আসবে কীভাবে তার সঙ্গে মোকাবিলা করতে হবে কীভাবে ছোটদের কিংবা অবলা প্রাণী জন্তু এদের কীভাবে সুরক্ষা করা যাবে সেদিক দিয়েও বিশেষভাবে আমাদের আগে থেকে সতর্ক করে দেয় তো খুব একটা যে বিশেষভাবে দেখায় কিংবা আন্তরিকতার সঙ্গে দেখায় তা না কেন্দ্রীয় সংবাদ চ্যানেলগুলো যেমন বিশেষ আন্তরিকতার সঙ্গে বিশেষ মনোযোগের সঙ্গে বিশেষভাবে বিশেষভাবে সতর্ক করে দেয় দেখায় কিন্তু আমাদের স্থানীয় সংবাদ চ্যানেলগুলো কিন্তু সেরকম বিশেষ কোনো মানে উৎসাহী বা আগ্রহীভাবে দেখাতে আমি অনুভব করি না তবে এটা অবশ্যই স্বীকার করতে হবে

হ্যাঁ স্থানীয় সংবাদের বাজেট খুবই কম থাকে আর কেন্দ্রীয় সংবাদের বাজেট যথেষ্ট আমার মনে হয় বেশিই থাকে সেই জন্যে তারা বিভিন্ন উৎসাহের সঙ্গে বিভিন্ন সংবাদ কভারেজ করতে পারে দিতে পারে সংগ্রহ করতে পারে তাদের স্টাফ সংখ্যা অনেক বেশি তারা অনেক পরিশ্রমও করে স্থানীয় সো সংবাদ চ্যানেলগুলির বাজেট অনেক কম আর স্টাফও কম এরা বাজেট কম বলে এরা আবার অন্য কোনো কাজের জন্যে নিযুক্ত হয়ে যায় অন্য কোনো দিকে চলে যায় তাই স্থানীয় সংবাদটা চ্যানেলগুলোর সংবাদ বিশেষ আমাদের মনোযোগ বা আকর্ষণ কাড়ে না এ কথা আমি বিশেষভাবে জানি এবং বিশেষভাবে স্বীকারও করতে চাই স্বীকারও করি কিন্তু বাজেট কম বলে কোনো একটা রাজনৈতিক দলের সঙ্গে আপোষ করতে হবে তাদের কাছে মত মাথা নত করতে হবে এটা আমি স্বীকার করি না অন্যায় খবরগুলো দেখাতে হবে মিথ্যা প্রচারগুলো করতে হবে লোকের সামনে আনতে হবে সবার মন মন মন পরিস্থিতি অন্যরকম করে দিতে হবে এটা ঠিক না স্থানীয় যে নিউজ চ্যানেলগুলো আছে স্থানীয় এই সংবাদ চ্যানেলগুলো কোনো একটা রাজনৈতিক বিষয় নিয়ে তাদের মাথায় তেল দেওয়ার জন্যে তাদের নত হওয়ার জন্যে বিভিন্ন মশলা মাখিয়ে বিভিন্ন উত্তেজক ভাব করে লোকের কাছে প্রেজেন্ট করার ইচ্ছা প্রকাশ করে কিন্তু কেন্দ্রীয় চ্যানেলগুলো এসবের ধার ধারে না এসব ওরা করতেও চায় না ওরা ওদের একটা নিজস্ব গতিতে ওরা চলার চেষ্টা করে ওরা ওদের ভালো জিনিসগুলো মানুষের কাছে ভালোভাবে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই করে সবসময় কীভাবে মানুষের ভালো হবে কীভাবে মানুষ আরও সতেজ হবে কীভাবে মানুষ আরও এর থেকে অনেক কিছু শিখতে পাবে এই চ্যানেলগুলোর মাধ্যমেই ওরা বিশেষ করে দেওয়ার চেষ্টা করে আমার তো তাই মনে হয় সাংবাদিকতার স্থানীয় সংবাদ চ্যানেলগুলো আর কেন্দ্রীয় সংবাদ চ্যানেলগুলোর মধ্যে একটা বিশেষ ইয়ে হচ্ছে কেন্দ্রীয় চ্যানেলগুলো সংবাদ মাধ্যমে যে চ্যানেলগুলো ওদের একটা আদর্শ নীতি নিয়ম মেনে ওরা চলার চেষ্টা করে যেটা স্থানীয় সংবাদ চ্যানেলগুলি সেই আদর্শটা থেকে একদম দূরে সরে গিয়েছে তারা তারা একটা কোনো নির্দিষ্ট দলীয় নেতার পরামর্শ দলীয় নেতার

আমার হ্যাঁ আমার এই ভু ধারণাগুলো ভুল হয়তো হতে পারে কিন্তু আমার এইটাই বেশিরভাগ মনের ভিতরে নাড়াচাড়া করে আর এটাই যেন আমার আমাকে মনে করিয়ে দেয় যে এই স্থানীয় সংবাদ আর কেন্দ্রীয় সংবাদ চ্যানেলগুলির মধ্যে এটাই একটা বিশেষ পার্থক্য